আমার নিজের বোন সে যদি পড়াশুনো করতে ভালোবাসে তো এটা ওকে আমি যতটা ও পড়তে চায় আমি ততটাই পড়াব ও যদি এখন গ্র্যাজুয়েশন পাশ করে ল নিয়ে পড়ে বা ডাক্তারি লাইনে যেতে চায় বা অন্য কোনো কেরিয়ার অপশনই চুস করে না কেন আমি ওকে আমি চাই যে ও যাতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের টাকায় স্বাধীনভাবে চলতে পারে আমার পড়া মেয়েদের পড়ালেখার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমার মনে হয় যে একটা ছেলে একটা মেয়ে দুজনেই নিজে ইনকাম করতে পারবে যদি সে হিসেবে দুজনকে সমানভাবে পড়া লেখা করানো হয় নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের খরচা নিজে চালাতে পারবে